হ্যাঁ আমি জামা কাপড় ধোয়ার সময় যেটা ব্যবহার করি আমি সার্ফ ব্যবহার করি সার্ফ ব্যবহার করি যেমন সার্ফ এক্সেল আছে সানলাইট আছে আমি এগুলো ব্যবহার করি যেমন ধরুন আবহাওয়ার পরিস্থিতিতে আমি ধরো গরমকালে আমি রোদেতে শুকাতে দিই আর বর্ষাকাল হলে বর্ষাকালেতে আমি জামা কাপড়ে কমফোর্ট দিয়ে কমফোর্ট দিয়ে আর পাখা পাখার নিচেতে দড়ি টাঙিয়ে ওখানটায় আমি শুকাতে দিই যদি বা কোনো দিন বাইরে রোদ বেরোয় না বর্ষা হচ্ছে আমি সেটা পাখার নিচে দিয়ে সেটাকে আমি শুকনো করি আর শীতকালে শীতকালেও বাইরেতে দিই শীতকালে হালকা হালকা রোদ বেরোয় তো শীতকালে আমি বাইরেতে দিই আর যেটা আছে সেটা হলো আমরা জল ব্যবহার করি না আমরা কলে কল ব্যবহার করি না কল কল ব্যবহার করি না তার কারণ আমাদের কলটা অনেক দূরে আর আমরা আমাদের পুকুর আছে পাশে আমরা পুকুরে জামা কাপড় ধোয়া করি স্নান করি সব কিছুই করি তার মধ্যে আমরা জামা কাপড় খুবই ভালোভাবে শান করা আছে পাথর বসানো আছে সিমেন্ট বালি দিয়ে সেখানটায় আমরা কাচা ধোয়া করি আর আমরা বেশি জল অপচয় করি না